কোনো শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে তখন সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বিশেষ অর্থ প্রকাশ পায় তাকে বাগধারা বলে আমাদের দৈনন্দিন জীবনে কিছুগুলি ব্যবহৃত বাগধারা হল গোবর গণেশ গোবরে পদ্মফুল ঘোড়ার ডিম কৈ মাছের প্রাণ ইত্যাদি